হ্যালো হ্যাঁ বলছি কি আমরা ওই যে ঘুরতে যাওয়ার জন্য যেই বাসটা করেছি হ্যাঁ তবে আপনি তো তাড়াতাড়ি চলে আসুন আমরা তো দার্জিলিংয়ে ঘুরতে যাচ্ছি তাহলে আমরা তো বাসে আছি তাও মানে আমরা এখন তো মানে দুপুর হয়ে গেছে লাঞ্চ করবো তা আপনারা তো বাস মাস থামাচ্ছেন না আমরা কোথায় গিয়ে লাঞ্চ করবো এরকম বললে কি হবে সেটা তো ওরা করছে ওদের আমরা তো এটা বাইরে পিকনিক করতে যাচ্ছি এটা যদি আমরা বাড়ি থেকে নিয়ে আসি তাহলে মজাটা কি হবে তা আমরা তো এটা বাইরেতে যাচ্ছি বাইরে গিয়ে খেতে হবে তারপর তো আনন্দটা হবে না কি সেটা তো ঠিক কিন্তু হ্যাঁ সেটা ঠিক কিন্তু আমরা তো মানে বাইরে খাবো বলে বাড়ি থেকে কিছু নিয়ে আসি নি তার জন্য তো মানে কোনো হোটেলের সামনে দাঁড়াতে তো হবে আমরা নাহলে তো খালি পেটে তো যেতে পারবো না তবে ঠিক আছে আমরা দেখছি পরে কি করবো তা আপনি